মাছ ধরা বলতে পরিবারের মহিলারা একটু সহয়তা করে মোটামুটি খুব ভালোই সহযোগিতা করে ওটা কেননা ওটা না করলে আমরা নিজেও ওটা পারা যাবে না এটা কেননা মেয়েছেলেদের ক্ষেত্রেই ভালো ও মাছের চার তার রেডি করে দেওয়া সঙ্গে যাওয়া যে মাছ ধরার যে একটা মজা সেটা নিজেও সঙ্গে যায় সঙ্গে যায় মাছ ধরে ওটা পুকুরে গেলে মাছ তো কোনো ই এত যে মাছ ধরা হলো সেটা হতো যে ধরল সঙ্গে আর মহিলারাও সমুদ্রে না যওয়াই ভালো কেননা সমুদ্রে প্রচুর গভীর বু বুঝতে পারা যায় না বড়ো বড়ো ঢেউ আসে তাতে সমুদ্রে না যো না যওয়াই ও ভালো কেননা এত সকালে কিন্তু ওদের অতটাও অসুবিধা হয় নি সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় আসে কখন নিম্নচাপ হয় তাহলে সে ক্ষেত্রে হয়তো নিজেদের বাঁচার তাগিদটা একটু বেশি থাকে মহিলাদের ক্ষেত্রে কি এতটা ইয়া করা যায় নে কেননা তারা একটু ভীতু টাইপের হয় সব জায়গায় সব সময় যেতে পারে না আর ছেলেরা হলে যত গভীরে যাক কোনো অসুবিধা হয় না তাদের সেই জন্যেই সমুদ্রে মেয়েদের যাওয়া উচিত নয়